আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদ হল কাঠ এই কাঠের মাধ্যমে আমাদের এলাকায় অনেক ব্যবসা গড়ে উঠেছে আমাদের এলাকায় অনেক মিল আছে কাঠ মিল রয়েছে যার মাধ্যমে কাঠগুলি চেরাই করা হয় এবং কাঠের বিভিন্ন জিনিস তৈরি করা হয়ে থাকে এছাড়াও আমাদের এখানে অনেক জঙ্গল রয়েছে যেখান থেকে কাঠ কেটে এনে বাইরেও বিক্রি করা হয় এবং বিভিন্ন জিনিস কাঠের দিয়ে তৈরি করা হয় এবং সেইসব জিনিসও বাইরের দেশে পাঠানো হয় এবং এখানকার সবথেকে প্রধান প্রাকৃতিক সম্পদ কাজ হল কাঠ ব্যবসা এবং কাঠ থেকে তৈরি জিনিসপত্রের ব্যবসা কাঠ থেকে অনেক ভালো ভালো জিনিস তৈরি করা হয় এবং অনেক ঘর সাজানোর জিনিসও তৈরি করা হয় যা কিছু অনেক দূরে দূরে বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন দেশে বিক্রি করা হয়ে থাকে এই কাঠ সম্পদ আমাদের এখানে প্রধানত প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে